আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমি কিছু সুন্দর টিপস অবলম্বন করি সেটাতে পাখিরা তার আকর্ষণে ছুটে আসে আমি আমার বাড়ির উঠোনের সামনে সুন্দর করে তাদের পাখিদের খাবার দানা এগুলো ছড়িয়ে রাখি এর ফলে পাখিরা সেটা দেখতে পেয়ে খুব অনায়াসেই ছুটে আসে এবং সেই খাবারগুলো খাওয়ার জন্য তারা ছুটে আসে আর সেই খাবারগুলো খায় আর একসাথে দল দল পাখি আসে আর তার সাথে সাথে আমি আমার গাছে দুটো ডাল লাগিয়েছি সেই গাছগুলোতে দুটো বড়ো বড়ো ডাল আছে সেই ডালে সুন্দর পাখির সুন্দর সুন্দর খাঁচা বসিয়ে দিয়েছি তাতে পাখিরা উড়ে আসে এসে বসে এবং সেখানে ডিম পাড়ে এইভাবেই পাখিরা আমার বাড়ির উঠোনের সামনে কিচির মিচির করে আবার ভোর হলে তারা জেগে ওঠে আবার রাত হলে তারা নিস্তব্ধ হয়ে যায় এইভাবেই দিনের পর দিন তারা কাটিয়ে যায় আর পাখিদের কলতানে আমাদের মন উত্তোলিত হয় এবং মনে একটা সুন্দর আমেজ আসে পাখিদের ডাক শুনে